গত তিনদিন আগে আমি বিনয় বুকস্টল থেকে একটি বই কিনেছিলাম সেই বইটির পাতাগুলি একদম ভালো ছিলো না বইটির লেখাগুলো ভীষণ অস্পষ্ট ছিলো আমার পড়তে অনেক অসুবিধা হয়েছে আমি আর ওই দোকান থেকে কোনো বই নেব না আর আমার বন্ধুবান্ধবীও কাউকে বলব না ওই দোকান থেকে বইটি ক্রয় করতে